দীঘা হল আমার একটি পছন্দর জায়গা এইখানে অনেক দূর দূর থেকে মানুষজন সমুদ্রের ঢেউ দেখতে আসে দীঘার সমুদ্রে আমাকে আমার সান করতে এবং ঢেউ খেলা দেখতে খুব ভালো লাগে জলেতে নামলে আর উঠতে ইচ উঠতে ইচ্ছে করে না এর পাশাপাশি অনেক কিছু দোকান আছে যেমন শাঁখের দোকান ও খাবারের দোকান তার পাশা তার পাশে আছে একটি ঝাউ বন সেই ঝাউ বনেতেও অনেকে ঘুরতে আসে এবং সেই জায়গাটাও আমার খুব পছন্দ হয় এবং সেইখানে ফটো উঠতেও ভালো লাগে ও সন্ধেবেলাতে সমুদ্রের ধারেতে অনেকে বসে গল্প করে গল্প করে আনন্দ করে ও হচ্ছে অনেক কিছু খাবার খায় যেমন মাছ ভাজা কাঁকড়া ভাজা